আমি জোম্যাটো অ্যাপের সাহায্যে টেক রেস্টুরেন্ট থেকে বাটার চিকেন এবং নান অর্ডার করেছিলাম কিছুক্ষণ আগে কিন্তু আমি আমার ব্যক্তিগত সমস্যার কারণে সে অর্ডারটি এখন নিতে পারছি না ফলে অর্ডারটি ক্যানসেল করুন এবং আমার অ্যাপে অ্যাপ ওয়ালেটে দয়া করে টাকাটি রিফান্ড করুন